এই এলাকায় কিছু আকর্ষণীয় দিক হচ্ছে এখানকার মায়াপুর মন্দির তো এই মায়াপুর মন্দিরে যে ইসকন মন্দির আছে মন্দিরে খুব সুন্দর ভোরের বেলায় নগরকীর্তন হয় যা পর্যটনদের কাছে অজানা তো সেখানে খুব সুন্দর নারীরা মানে মেয়েরা তারা হচ্ছে সাদা শাড়ি লাল পাড় শাড়ি পরে শুদ্ধ স্নান করে এবং ছেলেরা সব শুদ্ধ হয়ে ধুতি পাঞ্জাবি পরে এ জায়গায় গিয়ে নগরকীর্তন করে তো পৰ্যটনরা তো এই জায়গায় জানে না তো তারা এই আনন্দ এই উপভোগ করে তারাও এসে কি করে না আমাদের সবার সাথে এভাবে তারা নগরকীর্তন করতে চেষ্টা করে তো অনেকেই অনেকভাবে চেষ্টা করে তারা যে এইভাবে নগরকীর্তনে বেরনোর জন্য খোল বাজে এবং মানে গলায়তে গান করে দিয়ে এভাবে তো নগরকীর্তনে তারা বেরোয় আর তারপরে তার কাছাকাছি আছে মা গঙ্গা সে জায়গায় কি সেই গঙ্গা তো খুব সুন্দর মা গঙ্গাকে তো সবাই দেখে তো প্রণাম করে এবং সে তার সৌন্দর্য উপভোগ করে সবাই এসে সে মা গঙ্গার জলে চান করে চান করে শুদ্ধ হয়ে মায়াপুর নবদ্বীপে মন্দিরে ইসকন মন্দিরে তারা পুজো দিতে আসে এমন ওখানকার অনেক কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানিক আছে যেগুলো তাদের কাছে অজানা তারা প্রচুর ওই জায়গায় গাছ রয়েছে সে গাছে তাদেরকে কি করতে হয় তারা যখন আসে সেই গাছে দড়ি বাঁধে সে দড়ি বাঁধার নিয়ম আছে তারা এসে সেই নিয়ম শৃঙ্খলা পূরণ করে এবং যা কিছু মানত করে তো খুব সুন্দর সে তো খুব সকলের ইচ্ছা পূরণ করে এই হিসাবে পর্যটনরা খুব সুন্দরভাবে তারা এসে আনন্দ উপভোগ করে এবং ওখানের যে মহাপ্রসাদ তারা গ্রহণ করে আনন্দে আনন্দ করে তারা সেইগুলো আহার করে এবং খুব আনন্দ পায় যে জায়গায় এসে তারা মানে আনন্দিত হয়